আমার এলাকার বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সংবাদমাধ্যম অনেকটাই অনুভূতিশীল এবং তা নির্ধারণ করা জটিল কারণ এটি নির্ভর করে কোনো সংবাদমাধ্যমের কথা বলছি যেমন ধরুন স্থানীয় সংবাদপত্র রেডিও টেলিভিশন অনলাইন পোর্টাল সামাজিক মাধ্যম সকলের নিজস্ব নীতি ও পক্ষপাত থাকে যেমন ধরুন কিছু সংবাদমাধ্যম রয়েছে নিরপক্ষ সকলের প্রতি সমান আচরণ করে এরকম অনেক ধরনের সংবাদ মাধ্যম রয়েছে যেমন সংবাদ খবরের সংবাদ খবরে সংবাদ দেখানো হয় সেটা আমরা ফোনেও দেখতে পারি এরকম রয়েছে অন্যরা নির্দিষ্ট ধর্ম বা সম্প্রদায়ের প্রতি পক্ষপাতদুষ্ট যেমন আমরা এই সম্প্রদায়কে অনেক গুরুত্বপূর্ণভাবে মনে করি কারণ এই সংবাদ আমাদেরকে অনেক জায়গায় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে কারণ আমরা সংবাদপত্রের মাধ্যমে সব কিছু আগে থেকে আগে ভাগে জেনে যায় যে এটা এখন হতে পারে সেই জন্য আমরা সেই জিনিসটা কোথাও যেতে চাইলে সে জিনিসটা আমরা অন্য দিন যাই এ সংবাদমাধ্যম আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ